হ্যাঁ হ্যালো কে বলছেন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আছে আছে বলুন আচ্ছা হ্যাঁ বলুন কী কী কী ব্যাপার বলুন কীভাবে সাহায্য করতে পারি আপনাকে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি একটু থামুন আমি একটু লিখে নিই হ্যাঁ মটন ছশো কেজি

একশো কেজি আচ্ছা তো কত তারিখ লাগবে ওটা আপনার একত্রিশে ডিসেম্বর আচ্ছা তো মটন ছশো কেজি আচ্ছা আপনার বিয়েবাড়িতে তো

হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দেখুন এখন তো দাম চলছে আমাদের তো দাম অনুসারে হয় সিজন অনুসারে তো আমাদের এখন মটন চলছে সাতশো টাকা কেজি আর চিকেন ড্রেসড চিকেন হচ্ছে দুশো টাকা কেজি ঠিক আছে তো ওটা সময় অনুসারে দাম কমা বাড়া হয় তো ঠিক আছে আপনি যখন এত নেবেন বলছে তখন যা দাম যাবে তার থেকে নয় আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেওয়া যাবে দেখে তো আচ্ছা আপনাকে যেটা বলি যে এই আপনি যে মাটন নেবেন তো মাটনটা দেশি খাসি নেবেন না কি রেওয়াজি খাসি নেবেন না কি পাঁঠার মাংস নেবেন আচ্ছা দেশি হ্যাঁ না বিয়েবাড়িতে তো অনেকে রেওয়াজি খাসি করে বা অনেকে কেউ কেউ এমনি দেশি খাসি কেউ কেউ মানে বোকা ছাগল ও করে তো আপনি কী নেবেন আচ্ছা আচ্ছা আর কীরকম সাইজের পিস হবে হ্যাঁ কোন মানে হ্যাঁ দেখুন এত আচ্ছা এত ছোটো পিস করা মটন একটু সমস্যা তবু ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ গ্রামের মধ্যে রাখার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তো আপনার কত তারিখে বললেন ডিসেম্বরে তো একত্রিশে ডিসেম্বর তাই তো আচ্ছা তো আপনি তাহলে হ্যাঁ আপনার ঠিকানাটা বলুন হ্যাঁ পূর্ব মেদিনীপুর বাস স্ট্যান্ডের আচ্ছা আচ্ছা তো

আচ্ছা আপনার নামটা

আচ্ছা সৌরভ পাল আচ্ছা আপনি যদি কিছু টাকা অ্যাডভান্স করতেন তাহলে খুব ভালো হতো আমার এই নাম্বারে গুগল পে আছে যদি পাঠিয়ে দিতেন খুব ভালো হতো হাজার দুয়েক টাকা আচ্ছা আচ্ছা সে আপনাকে চিন্তা করতে হবে না আপনার মাংস ঠিক সময়ে পৌঁছে যাবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ